হ্যালো স্যার এস বি আই থেকে বলছেন আমি তো গুগল পে থেকে আমার ফোনে রিচার্জ মেরেছিলাম কিন্তু রিচার্জের দেখাচ্ছে টাকা তো কেটে নিয়েছে কিন্তু এখনও তো মেসেজটা দেয়নি তো আমি সারা বছরেরই রিচার্জ মেরেছি তিন হাজার টাকা কিন্তু এখন যদি মেসেজটাই না দেয় কীভাবে বুঝব যে রিচার্জটা হয়েছে কি না আম তো সারা বছরের এ মারা আছে এমনিতে তো রিচার্জের দাম বেড়ে গিয়েছে কিন্তু এখন রিচার্জের মেসেজই দিচ্ছে না অন্য সময় তো কে আসে আসে আপডেট দেখিয়ে টাকা কেটে নেন কিন্তু এখন তো তোমার সার্ভিসের বেলায় এইরকম হচ্ছে আমার রিচার্জটা যদি না হয়ে থাকে তাহলে তো টাকা ফেরত দিতে হবে আপনি সেটা বলুন কিংবা চেক করে বলুন নাহলে আমার টাকা ফেরত দিন একটু তাড়াতাড়ি রেখে বলুন যে আমার রিচার্জটা ঢুকছে না কিসের জন্য কিংবা ম্যাসেজটা দিচ্ছে না কীসের জন্য সেই হিসাবে আমার টাকা তাহলে ফেরত দিতে হবে ফোনপে থেকে তো মারলাম কিন্তু দিচ্ছে না রিচার্জ রিচার্জ দেখাচ্ছে টাকা কেটে নিয়েছে কিন্তু কোনো মেসেজ দিচ্ছে না এটা একটু আপনি চেক করে বলুন যে কেন মেসেজটা ঢুকছে না কেওআইসি আপডেট আসে বলে তো সব সমময় টাইম নেয় টাকা কেটে নেয় যে কোনো মেসেজ দিয়ে কোনো বিমার বলেই তো মেসেজ কেটে নিচ্ছে ক এই টাকা কেটে নিচ্ছে কিন্তু এখন তো সার্ভিস দেওয়ার বেলায় এইরকম হচ্ছে যে মেসেজই দিচ্ছে না অনেকক্ষণই হয়ে গেছে রিচার্জ মেরেছে কিন্তু এখনও পর্যন্ত মেসেজ দেয়নি যে রিচার্জ কনফার্ম হয়েছে আপনি একটু চেক করে বলুন কী প্রবলেম হয়েছে নাহলে সেরম হলে আমার টাকা ফেরত দিন